আমাদের বাঁশবেড়িয়া এলাকায় একটা গানের পারফরম্যান্স ছিল সেগুলো পুজোতেই বেশিরভাগ পারফরম্যান্সটা হয় এবং সেই পারফরম্যেন্সে অনেক গায়িকারগুলো এসেছিলো যেমন তিন চারটে গায়ক ছিলো তার মধ্যে একজন অরিজিৎ সিং ও ছিলেন তা তার গানের পারফর্মেন্স শুনতে গেলে নির্বাচন মূল্য লাগে যেমন দেড় হাজার দু হাজার আড়াই হাজার তারপর আমরা দেড় হাজারের টিকিটটা নিলাম টিকিট নেওয়ার পর আমরা গেলাম পারফরমেন্সটা দেখার জন্যে দেখা তার গানটা শুনে আমাদের খুব বেশি ভালো লাগলো ওনার গানটা খুবই বেশি আমাদের পছন্দ এলো তার মধ্যে তিনি গানটা গিয়েছিলেন সনম তেরি কসম তুম জো আয়ে জিন্দগি মে বাত বন গই এমন অনেক কিছু গানটা গাইলেন গানটা শুনে খুবই আনন্দ হলো ওইখানে গেলে আমাদের খুব আনন্দ পেলাম মজা পেলাম তারপর গান শোনার পর আলোই ভালো লাগলো